হ্যাঁ আমি পারবো প্রথমটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস যেটাকে আমরা বড়ো দিন বলি একত্রিশে ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার আর বারোই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন

তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছাব্বশে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস নামেও জেনে থাকি এটি হচ্ছে আমাদের পাঁচটা তারিখ